হ্যালো হ্যাঁ কে বলছো হ্যাঁ হ্যাঁ বলো তুমি তুমি তো টেস্ট পরীক্ষার্থী ও তা তোমাদের তো পরীক্ষা দুই তিন মাস মতো বাকি তা কেমন প্রিপারেশান নিলে আমি কবে যাবো তোমার পড়াতে আচ্ছা আচ্ছা তো এক সপ্তাহ পরে যাই আচ্ছা আচ্ছা তুমি তাহলে এই দিয়ে এই ক দিন ভালো করে পড়ো আমি এক সপ্তাহ পর গিয়ে তোমাকে দেখিয়ে দিই তা কেমন আছো

কেমন আছো ও তো বাড়ির সবাই কেমন আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে রাখছি